হ্যাঁ আমি নিজের হাতে তৈরি করে আমার ভাইকে আমি কিন্তু উপহার দিয়েছি যেমন আমি নিজের হাতে করে রাখি বানিয়ে আমার ভাইয়ের হাতে সেটা পরিয়ে দিয়েছি এবং আমি আরো নিজের হাতে প্রতিমা বানাতে জানি ছোটো ছোটো মূর্তি সেগুলো কিন্তু আমি নিজের হাতে করে বানাতে পারি তবে তাকে বিভিন্ন ধরনের কাপড় দিয়ে রকমারি সাজে কিন্তু সাজাতেও আমি খুব পছন্দ করি তো আমি হাতের তৈরি কাজ পছন্দ করি এই কারণেই যে হাতের তৈরি কাজের থেকে কিন্তু মেশিনের তৈরি কাজ সেরকমভাবে কিন্তু ইয়ে দেয় না শোভা দেয় না একটা হাতের যে ফিনিশিং একটা হাতের কাজের যে ফিনিশিং যেমন পুজোতে যে মূর্তিগুলো বানানো হয় যে দুর্গা মূর্তি বা কালী মূর্তি বা বিভিন্ন ঠাকুরের যে মূর্তিগুলো রয়েছে সেগুলা কিন্তু হাতে করেই কিন্তু বানানো হয় কোনো মেশিনের দ্বারাই কিন্তু বানানো হয়নি সেক্ষেত্রে কি প্রত্যেকটা মণ্ডপেই যে কটা ঠাকুর উঠে তাদেরকে দেখতে কিন্তু প্রচুরই সুন্দর হয় তাই হাতের তৈরি কাজ আমি এ কারণেই পছন্দ করি যে হাতের তৈরি কাজটার একটা অন্যরকম একটা ঐতিহ্য একটা অন্যরকম মানে ফিনিশিং থাকে সেক্ষেত্রে এখন যেমন অনেক অনেক মেয়েদেরকে এমনভাবে পার্লারে হাতের কাজ দ্বারা এমনভাবে মেকআপ দিয়ে তাকে না বিভিন্ন ধরনের ইয়ে দিয়ে কসমেটিক্স দিয়ে সাজানো হয় সেক্ষেত্রে কিন্তু এমনই হাতের ফিনিশিং কাজ সত্যিই মানে মানুষ দেখে মুগ্ধ হয়ে যায় সে কারণে হাতের তৈরি কাজ করতে আমি প্রচুরই পছন্দ করি